আমি নিজে বাগান পরিচর্যা করতে ভালোবাসি আমার বাড়িতে বাগান রয়েওছে এক্ষেত্রে দেখা যায় কিছু কিছু সময় মশার উপদ্রব বা পোকামাকড় কীটপতঙ্গ ইত্যাদির উপদ্রব একটু থাকে এইসব সমস্যা জন্য আমি সমাধান হিসাবে বেশ কিছু কীটনাশক পদার্থ ব্যবহার করি মাঝে মাঝেই করি এবং পোকামাকড় বা মশার জন্য মানে জল জমতে দেওয়ার বা ব্যাপারটা এড়িয়েই চলি জল জমতে আমি দিই না এবং এই সমস্যাগুলো বাগান পরিচর্যার ক্ষেত্রে খুব একটা বড় সমস্যা নয় তবে এড়িয়ে চলার চেষ্টা করি যাতে বাড়িতে মশা বা পোকামাকড়ের উপদ্রব বেশি না হয়